হ্যালো হ্যাঁ একটা বিয়েবাড়ি আছে জলের দরকার হবে জল কত করে নিচ্ছেন এক লিটার কত করে নিচ্ছেন আপনার ঘরেও আমার ঘর দিয়ে যাবেন তো হ্যাঁ ওইটার জন্য ধরো কত করে টাকা নেবেন ওইটার জন্য ধরলে ঘর ঘরে দিয়ে গেলে কত করে টাকা নিবেন চল্লিশ টাকা করে দাম হচ্ছে তাহলে একশো বোতল দরকার আছে দিবেন কি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে তো বোতলের দরকার আছে